পশ্চিমঙ্গের শিক্ষাব্যবস্থা ও পর্যাপ্ত পরিকাঠামো এবং সম্প্রদায়ের এর সমস্যা মোকাবিলা করছে প্রাচীনকাল থেকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা দুই ভাবে ভাগ করা হয়ে গিয়েছে এখন কারণ শহরের শিক্ষাব্যবস্থা এবং গ্রামীণ অঞ্চলের শহর গ্রামীণ অঞ্চলের শহর শিক্ষাব্যবস্থা অনেকই জানে শহরের শিক্ষাব্যবস্থা শ্রেণী কক্ষ অনেক বেশি নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেক্ষেত্রে গ্রামীণ এই অঞ্চলে শ্রেণিকক্ষ অনেক কম নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শহরে উন্নত মানের আধুনিক জিনিস ও শিক্ষাব্যবস্থা অনেকেই ভালোভাবে গড়ে তুলেছেন এবং গ্রামীণ অঞ্চলের শিক্ষাব্যবস্থা অনেকেই জানেন যে খুবই খারাপ এই পশ্চিমবঙ্গ সরকার বসে আমার এটিই আবেদন যে আমাদের পচ্চিমবঙ্গকে এই ভাবে দুই ভাগে ভাগ করা যাবে না শিক্ষা শিক্ষার মধ্যেই থাকা উচিত গ্রাম এবং শহরের মধ্যে হয় পার্থক্য করে তুললে আমাদের শিক্ষাব্যবস্থা নিজেরই খারাপ হবে তাই পশ্চিমবঙ্গ সরকারের বসে আমার আবেদন যে এ শিক্ষাব্যবস্থা ভাগ না করে আমাদেরকে দুভাবেই শিক্ষাব্যবস্থাকে উপভোগ করার চেষ্টা করবে